আপনি কি আপনি কল করেছিলেন কেমন জামা নেবেন ছোটো বড় সবার আছে সব রকমের আছে হ্যাঁ পেয়ে যাবে কোয়ালিটি ভালো আছে

সব পাওয়া যাবে হুম ভালো কোয়ালিটির দাম বেশি হাজার দু হাজার হ্যাঁ ভালো আছে হুম না না না না ওগুলো কিছু হবে না ভালো কোয়ালিটির মাল আছে কবে নিবেন ঠিক ঠিক আছে আসুন আপনার সাইজ কত ও ও আচ্ছা ঠিক হ্যাঁ আছে নিয়ে যাবি হুম তো কালকে আপনি আসুন দুপুর দুপুর চারটার সময় আসবে

আচ্ছা রাখছি শপ শপ মানে চারটা পাঁচটা স্ দিকে বন্ধ হয়ে যায়

হ্যাঁ সবাই বল সবটা পাওয়া যায় ভালো কোয়ালিটির মাল আছে হ্যাঁ হ্যাঁ কোথাও যেতে হবে না এখানে আসুন

না অনলাইনে ব্যবস্থা নেই

হ্যাঁ এক্সচেঞ্জ করা যাবে খালি স্লিপটা রাখবেন এক সপ্তাহ এক সপ্তাহ টাইম লাগবে হুম তাহলে আপনি কালকে আসুন না আমি থাকব ঠিক আছে আসুন তাহলে আমার নাম রাধিকা ভকত আছে হ্যাঁ দেখিয়ে দেবে